মানুষের জীবনে খেলাধুলো ভীষণভাবে প্রভাব ফেলে সকালে ঘুম থেকে উঠে যদি সূর্য প্রণাম বা বিভিন্ন প্রাণায়াম করা হয় তাতে মানুষের মন খুবই শান্ত হয় এবং কাজের আগ্রহ বাড়ে প্রাণায়াম করলে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান হয় এবং বিভিন্ন জটিল রোগের সমাধান হয় এছাড়াও দৌড় কুস্তি সাঁতার কাবাডি এবং ফুটবল মানুষের দৈনন্দিন খেলার জীবনের সঙ্গী হয়ে আসছে